আমি ধান কিনি কী ধান আছে আপনার এই ধান আছে কী রকম দাম মাসে মাসে এক কেজি করে ধান দিতে পারবেন আচ্ছা আর আপনার দোকানে কি ডাইরেক্ট গাড়ি ঢুকে যাবে হ্যাঁ তা আপনার জন্য আপনি বলে দিন ও কী দেব নগদই দেব তবে একটু হয়তো দেরি হতে পারে কেননা আমাদেরও তো ব্যবসার ব্যাপার একটু দেরি হলে

বাজারে যে দামে বিক্রি হয় তো সেই দামেই

তার চাইতে বেশি দাম দেব আপনাকে ঠকাবো না তা হলে আপনার কাছ থেকেই নেব আমি অন্য জায়গায় আর যাচ্ছি না আপনার